হ্যাঁ আমি একটা বাইকিং ইভেন্টে অংশগ্রহণ করেছি বাট আমার সেইভাবে কোনো অভিজ্ঞতা নেই তা একটু আমি এখান থেকে যতটুকু পেয়েছি বা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি সেটুকু আমি একটু বলতে পারি এটা হলো আসলে একটা এআই মডেল সাংগঠনিক একটা ইভেন্ট তো সেখানে অংশকারী অংশগ্রহণকারী যারা হয় তাদেরকে খুব পরিমাণে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে তাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হয় এবং উত্তেজনাপূর্বক এবং চ্যালেঞ্জিং হতে হয় এটি একটা শারীরিক এবং মানসিক ফিটনেসের প্রয়োজন যেখানে খুবই সেটা ক্যারি করে বা বহন করে সেটা ছাড়া কখনোই সম্ভব নয় এই প্রতিযোগিতার সময় দলগতভাবে কাজ এবং প্রতিযোগিতার উত্তেজনা অনেকেরই এটা অনুপ্রিত অনুপ্রাণিত হয় আমি বাইকিং রেসে অংশগ্রহণ করার পরিকল্পনা কখনোই সেটা আগ্রহী ছিলাম না বা এই নিয়ে আমার আর বিশেষ কিছু অভিজ্ঞতা নেই